আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যগুলি সবই বিভিন্ন কলাতে বিভিন্ন শিল্পে পরিপূর্ণ যেমন আমাদের বাঁকুড়া যেখানে টেরাকোটা জিনিস অর্থাৎ পোড়ামাটির জিনিস পাওয়া যায় এতো সুন্দর সুন্দর তারা পোড়ামাটির জিনিসগুলি বানায় টেরাকোটা জিনিস সেটা মানে আসুন অসম্ভব সুন্দর হয়ে ওঠে এবং সেগুলো শুধুমাত্র সেইখানেই পাওয়া যায় এবং এখান থেকে সেগুলো বিদেশে রপ্তানি করা হয় এবং শুধু আমাদের রাজ্যে বা দেশে নয় বিভিন্ন বিদেশেও এগুলো রপ্তানি হয় এছাড়া রয়েছে আমাদের পুরুলিয়ার মুখোশ যেকানে বিভিন্ন ধরনের মুখোশ তৈরী হয় এই ছৌ নাচের জন্য সেই মুখোশগুলো তৈরী হয় এবং অনেকেই সেই মুখোশগুলি এনে ঘরে সাজিয়ে রাখে আর তাছাড়া শান্তিপুরের আমাদের শাড়ি গামছা খুবই বিখ্যাত শান্তিপুর থেকে শাড়ি এনে লোকে ব্যা তাদের ব্যবসা করেন গামছা এতো সুন্দর হয় সেগুলো তারা এসে ব্যবসা শুরু করেছেন এছাড়া আমাদের বিভিন্ন রাজ্যে আরও বিভিন্ন ধরনের শিল্প তুলে রয়েছে এবং তারা প্রত্যেকে একজোট হয়ে সুন্দরভাবে এই আমাদের ঐতিহ্যগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে ঐতিহ্যগুলোকে তারা টিকিয়ে রেখেছে